যেহেতু নিজে আমি একজন পর্যটক ঘুরতে ভালোবাসি তাই পর্যটকদের সাথে ভালোই যোগাযোগ রয়েছে আমার একসাথে ঘোরার জন্য অনেক পর্যটকদের সাথেই আমার আলাপ রয়েছে এবং যোগাযোগ রয়ে গেছে তাদের সাথে আলাপের সাথে সাথে অবশ্যই অনেক কিছু শিখেছি যে এবং জানতে পেরেছি আমি পর্যটন কেন্দ্রগুলির স্থানীয় মানুষদের সংস্কৃতি ধর্মীয় আচার আচরণ তাদের জীবন ধারা তাদের পেশা এবং শিক্ষা সম্পর্কে যেমন জানতে পেরেছি তেমনই পর্যটকদের পছন্দ অপছন্দ সাংস্কৃতিক বৈশিষ্ট্য জীবন ধারা পেশা শিক্ষা ইত্যাদি সম্পর্কেও অনেক কিছু জানতে পেরেছি কেউ ছোটো ভ্রমন পছন্দ করেন আবার কেউ পছন্দ করেন বড়ো ট্যুর কেউ পছন্দ করেন পাহাড় কেউ সমুদ্র আবার কেউ জঙ্গল কেউ বেশি পছন্দ করে ঐতিহাসিক স্থানে ভ্রমন আবার কেউ পছন্দ করে অখ্যাত নির্জন স্থানে ভ্রমন এখন লক্ষ্য করছি অনেকেই অ্যাডভেঞ্চার টুরিসম বেশ পছন্দ করছেন যাতে রয়েছে প্যারাসেলিং প্যারাগ্লাইডিং স্কুবা ড্রাইভিং বানজি জাম্পিং রিভার র্যাফটিং ইত্যাদি অনেকে আবার ট্র্যাকিং টাকেও ভ্রমণের একটা অঙ্গ করে নিয়েছেন হোটেল বা রিসোর্টে না থেকে তাঁবুতে কাটানোটাও এখন বেশ জনপ্রিয় প্রত্যেক পর্যটকের এই ব্যক্তিগত পছন্দ অপছন্দে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য সংস্কৃতি জীবনধারা পেশা অথবা শিক্ষা প্রতিফলিত হয়